পশ্চিমবঙ্গ যা সাংস্কৃতিক দিক থেকে সারা বিশ্বের এক অনন্য স্থানে রয়েছে এবং এই স্থানে নিয়ে যাওয়ার পেছনে যাদের হাত সত্যিই অনস্বীকার্য তাদের মধ্যে অন্যতম হলেন বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার হাত ধরে বিশ্বের বুকে আজ সারা বাংলার সংস্কৃতি সারা বাংলার ঐতিহ্য তুলে গেছে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ যে অন্যতম স্থান লাভ করেছেন তা শুধু কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হাত ধরে নয় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এছাড়াও রয়েছেন আরো বিভিন্ন ভ্রমণ কবি যেমন মুকুন্দ দাস থেকে শুরু করে আমাদের তুলসী গাছ থেকে শুরু করে বিভিন্ন ভ্রমণ কবি যারা পশ্চিমবঙ্গের ইতিহাস এবং ঐতিহ্যকে এক অনন্য স্থানে নিয়ে গেছেন ভারতবর্ষের ভাষা ধর্ম শিল্প সংস্কৃতি সাহিত্য সবেরই সৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন রকম ভাষার মাতৃভাষা রূপে যে সংস্কৃতিকে গণনা করা হয় সেই সংস্কৃতের অন্যতম রূপ বাংলা ভাষা এবং সেই বাংলা ভাষাকে আবার পুনরূপ দান করেছেন আমাদের এই বিশিষ্ট কবিরা তাই আমরা তাদের সশ্রদ্ধেয় প্রণাম জানাই কলকাতা ফিল্ম সোসাইটি যা সারা বিশ্বের মধ্যে এক অন্যতম স্থানে রয়েছেন আজ কলকাতার ফিল্ম সোসাইটির তুলনামূলক যথেষ্ট নিম্নস্তান গেলো এক সময় ছিল যখন উত্তম কুমার এছাড়াও কিশোর কুমার থেকে শুরু করে বড় বড় গণ্যমান্য শিল্পীদের হাত ধরে সারা বিশ্বের মধ্যে নয় সারা বিশ্বের প্রত্যেকটি মানুষের হৃদয়ে তারা স্থান গ্রহণ করেছিলেন কিন্তু আজ তা শুন্য আমাদের চেষ্টা করতে হবে আমাদের কলকাতার ফিল্ম সোসাইটিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার তাদের পাশে থাকার তাদের বিভিন্ন রকম ভাবে সাহায্য করার এতে আমাদের পশ্চিমবঙ্গের আরো উন্নতি সম্ভব